আমাদের অঞ্চলে অনুসরণ করা প্রধান ধর্মীয় ঐতিহ্য হলো কিছু পুজো অর্চনা নিয়ে যেমন দুর্গা পুজো শীতলা পুজো কালী পুজো মনসা পুজো ইত্যাদি নিয়ে আমার প্রথমেই কোনো পুজো উপলক্ষ্যে আমরা প্রথমে পার্থনা ইত্যাদি দিয়ে করি ঠাকুরের কাছে পার্থনা করি যেমন যে সবাইকে ভালো রাখে তারপর সবারই যেন মঙ্গল হয় এই ওই পার্থনা ওই তারপর উৎসর্গ কোনো কিছু বড়ো রোগ জ্বালা হলে সবাই ঠাকুরের কাছে উৎসর্গ করে যে মানসিক করে যে তার রোগ জ্বালা ভালো হয়ে গেলে সে একটি ছাগল বলিদান দেবে এইভাবে উৎসর্গ করে এবং অনুষ্ঠান ধুমধাম করে হয় যেমন ঢাক ইত্যাদি বাজনা নিয়ে সব কিছু হয় তীর্থযাত্রা তারপর ঠাকুর পুজো হয়ে গেলে রাত্রেবেলা তীর্থযাত্রায় যাওয়া হয় গোটা গ্রাম ঘোরা হয় তারপর বাঙালির বারো মাসে তেরো পার্বণ যেমন পৌষ পার্বণ হয় পিঠে পায়েস ইত্যাদির সঙ্গে ঘরে সবাইয়ের সঙ্গে আনন্দ করে এইসব খাওয়া দাওয়া করা হয় এই সব নিয়ে আমাদের অঞ্চলে এইগুলো ধর্মীয় ঐতিহ্য বা আচারের মধ্যে পড়ে তারপর ঝুলনের সময় ইত্যাদি অনুষ্ঠান হয় সব হয়